আমি একটা নতুন রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে চাই অর্ডার নিশ্চিত করার আগে সেটার রেটিং ও রিভিউ সম্পর্কে জানতে চাই সেই রেস্তোরাঁটি কেমন যদি আমাকে একটু বলেন তো সুবিধা হয়